যে পাখিগুলো আমি চিহ্নিত করতে পারিনি তো আমি গাইড নিই নি ঠিকই কিন্তু সে পাখিগুলোর ছবি নিয়ে আমি আমার একটা বন্ধু আছে যে পাখি বিশেষজ্ঞ তার কাছে সাজেশন নিয়েছিলাম এবং দু এক সময় আমি অ্যাপসও ব্যবহার করেছিলাম